হ্যাঁ সবাই বিদ্যুতের ব্যবহার করে এবং বিদ্যুৎ সবারই বাড়িতে আছে কিন্তু বিদ্যুৎ থেকে মানুষকে খুব সাবধানে থাকতে হবে এবং সেটা খুব এড়িয়ে যেতে হবে বিভিন্ন ধরনের বিদ্যুৎ থেকে বিভিন্ন ধরনের শট হতে পারে এবং বিভিন্ন ধরনের বিদ্যুতের থেকে যে আগুন লাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেগুলোকে এড়িয়ে যেতে হবে সেগুলোর সঙ্গে কোনো কিছু আমাদের কানেক্ট করা চলবে না এবং বিভিন্ন ধরনের যদি চার্জারে চার্জ দেওয়া যখন মেঘ ডাকে যখন মানে বিদ্যুৎ চমকায় তখন সেই চার্জার পিন খুলে দিতে হবে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কানেকশান রাখা চলবে না তাহলে সেই জিনিসটা পুড়িয়ে যাবে এবং কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর কালেকশান রাখলে সেই জিনিসগুলো পুড়ে গেলে সেই জিনিসগুলো আর চলবে না এবং পাখা বিদ্যুৎ থেকে চলে আলো টিভি ফোনে চার্জ দেওয়া সব কিছু সব কিছু বৈদ্যুতিক থেকে জিনিস থেকেই হয় এবং বিদ্যুতের বিল প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এবং বৈদ্যুতিক ব্যবহার অতি অবশ্যই করা উচিত করা কেন উচিত নয় কিন্তু বিদ্যুৎ ব্যবহার করলে মানুষকে খুব কম ব্যবহার করতে হবে এবং সবসময় সেগুলোর থেকে মানে সঞ্চয় করে রাখতে হবে অপচয় করা চলবে না